আমরা কোথাও ভ্রমণ করতে গেলে সেখানে খাবার খেতে গেলে কোথাও একটা হোটেলে দু একটা হোটেলে খুবই বিশুদ্ধ খাবার পাওয়া যায় সেটা আমাদের জন্য খুবই উপকারিতা এবং দু একটা হোটেল আছে সেখানে খাবার খুবই জঘন্য ভাবে দেয় তারা পরিবেশ পরিচ্ছন্নতা তাদের ভালো না এবং সেটা আমাদের জন্য খুবই একটা খারাপ বিষয় আমাদের শরীরের ক্ষতি হয় এবং ঘুরতে গেলে আমাদের অনেকই প্রবলেম হয় সেটা আমরা গ্রামে থাকি খাবারের খুবই সমস্যা আমাদের কী করব আমাদের তো আর কিছু করার নেই আমাদের এখানে সুবিধাই ভালো না তো আর কী বলব কোনো একটা ঠাকুরের স্থানে আমরা করতে গেলে যেমন পুরী জগন্নাথ ধাম সেখানে গেলে খুবই বিশুদ্ধ প্রসাদ দেয় তারা খুবই ভালো খেতে এবং খুবই সুন্দর তা ছাড়া আমাদের গ্রামের স্বচ্ছ্ব পরিবেশ ভাবে কয়েকটা দোকান আছে ঘোরাঘুরি করতে গেলে দেখি সেখানে খুবই বিশুদ্ধ খওয়ার পাওয়া যায় এবং খুবই ভালো সেটা স্বাস্থ্যের পক্ষে সেটা আমাদের পক্ষে খুবই ভালো এবং আমাদের এখানে ঘুরতে গেলে দেশি হাঁস মুরগি পাওয়া যায় সেটা আমাদের পক্ষে খুবই ভালো কারণ সেগুলোর টেস্ট খুব সুন্দর এবং শরীরের পক্ষে উপকারিতাও বেশি তা ছাড়া আরও অনেক কিছু আছে যেমন ফল আম জাম লিচু আমাদের গ্রামে খুবই ভালো পাওয়া যায় কতবেল তার পর তাল সেটা খুবই সুন্দর খেতে আমাদের জন্য ভালো তা ছাড়া আছে আমাদের এখানে নারকেল কুল সব খুবই সুন্দর তা ছাড়া